আমাদের ঝাড়গ্রাম জেলায় অনেকগুলো স্কুল আছে যেমন প্রাইমারি স্কুল মাধ্যমিক স্কুল এবং কলেজ রয়েছে মানিক পাড়ায় এবং ঝাড়গ্রাম জেলায় রয়েছে বিশ্ববিদ্যালয় এবং সেখানে কলেজে কিছু কিছু ফি দিতে হয় কিছু অল্প দিতে হয় ফি কারণ স্কুলের ফি তো লাগেই সেই জন্য সরকারি স্কুলে কি অল বিনা ফিতে কিছু ছেলেমেয়ে পড়াশোনা করে এবং কিছু ছেলেমেয়েকে ফি দিয়ে পড়াশোনা করতে হয় এবং সেখানে অনেক কিছু বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু সাবজেট নিয়ে ছেলে মেয়েরা পড়াশুনো করে যেমন অনেক কিছু বিষয় হল যেমন মাষ্টারি কেউ কেউ বা হোটেল ম্যানেজমেন্ট কেউ বা মেডিক্যাল নিয়ে পড়াশুনো করে সেই সব ছেলে মেয়েরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার জন্যে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করে এবং আমাদের বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্যে এ আমাদের গ্রামে স্কুল রয়েছে এবং যাতে মাধ্যমিক ছেলেমেয়েদের বাইরে যেতে না হয় সেই সব ব্যবস্থাও হচ্ছে এজন্যে আমাদের উন্নত হয়ে গেছে আগের থেকে এখন স্কুল কলেজ অনেক উন্নত